আপনি কি কৃষকের আত্মহত্যা নিয়ে কোনো ভাবনা শেয়ার করতে পারেন হ্যাঁ আমি কৃষকের আত্মহত্যা নিয়ে কিছু ভাবনা শেয়ার করতে চাই এবং পারি কারণ কৃষকের আত্মহত্যার অনেক রকম কারণ থাকে বা অনেক রকম দিক থাকে যেমন আমাদের গ্রামে দু তিনটা ঘটনা ঘটেছিলো এরকম কৃষকের তারা চাষবাস করে খায় অথচ চাষবাস না করলে তাদের বাঁচা অসম্ভব কিন্তু তারা চাষবাস করে দুটি পেটে খাবার জোটে সেই চাষবাসটা করতে তাদের কিছু টাকার প্রয়োজন হয় কিন্তু তাদের সেই টাকাটাও থাকে না একবছর খুবই আর্থিক অবস্থার দিক থেকে খুবই খারাপ ছিল তিনি একজনের কাছে ধার করেছিলেন কিছু টাকা কিছু টাকা ধার করার ফলে সুদ দিতে পারেন নি সেখানে কথা শুনতে হয়েছিল এবং যে দোকানে বীজ কিনবে ধান বীজ সেই দোকানেও বীজ ধার দিতে রাজি হচ্ছিলো না তখন চাষি ভাবতে চিন্তা করে সে তার ছেলেমেয়েদের কীভাবে বড়ো করবে পড়াশোনা করবে সেই চিন্তায় প্রতিদিন চিন্তা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এমন পর্যায়ে এসে পড়ে যে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে এমন পরিস্থিতি এসে পড়ে সেই আত্মহত্যায় এভাবেই চাষী আত্মহত্যা করে এটা এড়াতে পারে অনেক রকমভাবে এবং সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত সরকারের এতে ব্যবস্থা নেওয়া উচিত যারা গরীব গরীব পরিবারের মানুষজন আছে যারা চাষবাস করে খায় যারা ঠিকমতো আর্থিক অবস্থা খুবই খারাপ চাষবাসও করতে পারে না তাদেরকে কিছু আর্থিক দিক থেকে বা টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করা উচিত যারা যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে বা ভালোভাবে খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে পারে কোনো টেনশন না নিয়ে এরকম এটা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যাতে সাহায্য করতে পারে